বাংলা ভাষা নানা রকমভাবে পরিবর্তন হয়েছে এবং বাংলা ভাষা শুধু একটাই যেটা আমরা চলিত কথায় আলোচনা করি এবং বলে থাকি এইভাবে কলকাতা কেন্দ্রীয় ভাষাকেই যে বাংলা ভাষা বলা হবে তার যে আমাদের তকমাটা রয়েছে এবং কলকাতার ভাষাকেই আমরা প্রধান বাংলা ভাষা বলে মেনে নিই তার কারণ সেকানে পশ্চিমবঙ্গের যা কিছু জেলা সম্পর রাজ্য সম্পর্কিত কাজগুলো হয় এবং এটা মুখ্যমন্ত্রী অঞ্চল এবং সেই জন্য এখানে যেহেতু পার্লামেন্ট রয়েছে সেহেতু এই জায়গার ভাষাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই কিন্তু দেখতে গেলে আমাদের নানা রকম উপভাষা রয়েছে এবং প্রত্যেকটিই বাংলা ভাষা আমাদের বাঁকুড়ায় যেমন বাঁকড়ি ভাষা রয়েছে বাঁকড়ি ভাষা কিন্তু বাংলা ভাষা কিন্তু সেটি আমাদের এখানের উপজাতিদের ভাষা আমাদের অধিবাসীদের ভাষা একটু অন্য রকম অন্য রকম একটা অ্যাকসেন্ট রয়েছে সেজন্য আমরা এক এক সময় এই ভাষাকে অনেক ছোটো করি আমরা তুলনা করি আমরা স্ট্যান্ডার্ড বাংলা ভাষা বলতে বুঝি কলকাতা কেন্দ্রিক বাংলা ভাষাকে তাছাড়াও বাংলা ভাষা দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে এবং গোটা বাংলা হিন্দিতে গ্রাস করছে তো এই হচ্ছে পরিবর্তন আস্তে আস্তে বাংলা ভাষা এমনভাবে বিলুপ্ত হচ্ছে তাতে মনে হয় পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আর থাকবে কি না এই নিয়ে সবচেয়ে বড়ো সংশয় দেখা গেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলা ভাষার ধারক এবং বাহক পরবর্তীক্ষেত্রে বাংলাদেশ একমাত্রই রইবে